ফ্যাশান ডিজাইনারদের অবশ্যই আঁকতে জানতে হবে বা স্কেচ করতে জানতে হবে তার কারণ ফ্যাশান ডিজাইনাররা যখন শিখছে বা কোর্সটা কমপ্লিট করছে তখন তারা একটা একটা কাগজের উপরে তাদের মনের ভাবটা বা ড্র তাদের যে ফ্যাশান নিয়েই তাদের যে ভাবনাটা সেটা তারা প্রথমে কাগজের মধ্যেই ফুটিয়ে তোলে ফুটিয়ে তোলার পরে সেই কাগজটার মতনই কা তাদের জামা কাপড়ে হোক হোক বা কিছু কোনো অন্য কোনো কিছুর ওপরে হোক সেটাকে তার আকারটা বা শেপটা তারা তৈরি করে তা নাহলে তারা সে শিখবে কী করে সে জন্য তাদের অবশ্যই আঁকা বা স্কেচ করা জানতে হবে তা নাহলে তো তারা কোনো কিছুতে রূপ দিতে পারবে না আগে সেটাকে প্র্যাক্টিস করে দেখে তারপরে সে অন্য কাপড়ের উপরে সেই ডিজাইনটা কাটিং করে তারপরেই করতে হয় আমি দেখেছি অনেক ক্ষেত্রে ব্লাউজ বা চুড়িদার যখন যারা তৈরি করে তারা অবশ্যই ড্রইং করে তাদের মাপ অনুসারে বা কোনো নির্দিষ্ট ব্যক্তির মাপ অনুসারে তারা সেটাকে কাটে তারপরে ড্রইং করে ফার্স্টে কারা কাপড়ের উপরে বা পেপারের উপরে ড্রইং করে সেই মাপ অনুসারে তারা কাটিং করে কাটিং করার পরেই সেই শেপটাতে তারা আনতে পারে তো সে ক্ষেত্রে আমি বলবো অবশ্যই তাদের যারা ফ্যাশান ডিজাইনার তাদের অবশ্যই স্কেচ করা এবং ড্রইং করা শিখতেই হবে জানতেই হবে তা নাহলে এই কোর্স কমপ্লিট করতে তারা পারবে না কেউই পারবে না